আমি কখনও অনলাইন গেম মে অংশগ্রহণ করিনি যেম এইসব গেমগুলোর মধ্যে প্রচুর ঝুঁকিপূর্ণ রয়েছে যেমন রামি পাবজি এইসব গেমেতে যেমন টাকাও আসে তেমনি পকেট থেকে টাকাও চলে যায় এটা আমি লোকের মুখে শুনেছি সেই কারণে আমি এই গেমগুলোর মধ্যে কোনও দিনও অংশগ্রহণ করিনি